মাছ ধরার বিষয়ে কিছু পৌরাণিক কাহিনি বা ভুল ধারণাগুলি যেগুলি আছে সেগুলোর মধ্যে প্রথমত যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে আমাদের হিন্দুদের শাস্ত্রমতে আছে যে মানুষ মারা গেলে গঙ্গায় অস্থি বিসর্জন দিতে যায় এবং সেটা নাকি যখন বিসর্জন দেওয়া হয় তো সেটা একটা মাছ আছে যেটা মুখে করে নিয়ে গিয়ে সেই অস্থিটা আর কি নারায়ণের কাছে ভগবান শ্রী নারায়ণের কাছে পৌঁছে দেন পৌঁছে দেওয়ার পরে তারপরে কিছু একটা হয় যাই হোক এবার আমার যত দূর জানা আছে সেটা হয়তো বোয়াল মাছ হতে পারে আমি সঠিকভাবে এই বিষয়ে সেরকমভাবে কিছু অবগত নই কিন্তু আমি পৌরাণিকভাবে এই গল্পটা কোনো এক জায়গায় শুনেছিলাম সেই হিসেবে যদি বলি তাহলে বোয়াল মাছের এই একটা কাহিনি আছে যেটা আমি পুরোপুরিই উড়িয়ে দিতে চাই যেটার উপরে কোনো মানে এরকম কোনো এর কোনো যুক্তি নেই কোনো সংজ্ঞা নেই কোনো কিছুই নেই শুধু এটা পৌরাণিক কাহিনি আগেকার দিনের মানুষরা নিজেদের মতন করে অনেক কিছু তৈরি করতো বা বানাতো অনেক নিয়ম শৃঙ্খলাও তৈরি করেছিলো সেগুলো বিজ্ঞানের উপর ভিত্তি করে যদি কিছু হয় তার উপরে বেশ করে কিছু হয়তো হতে পারে কিন্তু বাকি বা কুসংস্কারের ভিত্তিতে যেগুলো রয়েছে সেগুলোর ওপরে ভিত্তি করে এটার কোনো মানে হয় না সেই জন্য আমি এটা টোটালি মানে সত্যি বলতে এটা উড়িয়ে দিতে চাই আর দ্বিতীয়ত হচ্ছে আছে কারেন্টশিল যেটা যেটা অনেকে বলে কা যে মানুষের নাকি গায়ে হাত ওই কারেন্ট সেলার কি শিল মাছটার গায়ে হাত দিলে মানুষের কারেন্ট লাগে এটা নিয়েও অনেক পৌরাণিক কাহিনি অনেক কাল্পনিক গল্প কথা অনেক কিছু রয়েছে কিন্তু আমি যতটা জানি যে এগুলোর কোনো ভূমিকা নেই কিন্তু মাছটা সত্যি কথা বলতে মাছটা খুবই বিপজ্জনক সেটা এমনকি মানুষের এমন কিছু কিছু মানুষের আছে যারা মাছটা ধরেছে তারাই জানে যে মাছটা ধরলে মাছটা ধরার পরে অনেকে মারা গেছে হয়তো সেটার কোনো বিজ্ঞান ভিত্তিতে কোনো ব্যাখ্যা থাকতে পারে সেটা আমার অন্তত পক্ষে জানা নেই কিন্তু সেটা পৌরাণিক কাহিনি উপর ভিত্তি করে যেগুলো ঘটনাগুলো রয়েছে সেগুলোর কোনো ব্যাখ্যা সেগুলোর কোনো মানে হয় না আর কি এরকম ব্যাখার কোনো মানে হয় না আর একটা যদি বলি তাহলে পৌরাণিক কাহিনীর মধ্যে আর একটা মাছ ধরা নিয়ে রয়েছে মৎস্য কন্যা যেটা অনেকে নাকি দেখেছে সমুদ্রের পাড়ে কখনো বা অর্থেক নারী বা অর্ধেক মৎস্য এরকম জাতীয় কিছু মৎসকন্যা নাকি দেখা যায় তারা খুব সুন্দর দেখতে হয় তাদের কিন্তু সত্যি কথা বলতে এরকম হয় বা হয়েছে সত্যিকারের সেরকম কিছু জানানি কিন্তু পৌরাণিক কাহিনিতে এরকম অনেক কিছুই রয়েছে যেটাতে মৎস্য কন্যা উল্লেখিত রয়েছে এবং বা মৎস্যকনার ওপর ভিত্তি করে অনেক কিছু আলোচিত রয়েছে কিন্তু মৎস্যকণ্যা বলে সত্যি বলতে সেরকম কিছুই হয় না এটা এটাও একটা পৌরাণিক গল্প কাথার মতোনই এটা একটা কাল্পনিক গল্প কিন্তু মৎস্য কন্যার কোনো বিশেষ কোনো ভূমিকা নেই বা মৎস্য মৎস্য কন্যা বলে কোনো কিছু নেই কাজেই এই তিনটে বিষয়েই আমি পৌরাণিক কাহিনি হিসেবে বা বাকি ভুল এই ধারণাগুলো ভুল মানুষের সেইভাবেই উড়িয়ে দিতে চাই